ভারতবর্ষে বর্তমান পরিস্থিতিতে নারীশিক্ষার উন্নয়নের কথা ভাবা হলেও আস্তে আস্তে পুরুষদের শিক্ষার হ্রাস ঘটছে সেই ক্ষেত্রে শুধুমাত্র নারীশিক্ষার কথা ভাবলেই চলবে না নারীশিক্ষা যেমন অবশ্যই প্রয়োজন আছে তার সাথে সাথে পুরুষদের শিক্ষাটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকেও উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু হওয়া দরকার না হলে প্রকৃত শিক্ষা থেকে দেশ বঞ্চিত হবে নারী শিক্ষার অগ্রগতি যেমন হবে ঠিকই কিন্তু পুরুষদের শিক্ষা যদি না সেভাবে ঘটে তাহলে দেশের শিক্ষার উন্নয়ন সম্ভব নয়